হ্যাঁ কী কী বিষয়টা কী

হুম হুম হুম তাহলে অভিভাবকদেরও ডাকার দরকার আছে হ্যাঁ অন্যান্য টিচারদের ডেকে আলোচনা করতে হবে এবং সবাইকে ডেকে যদি আলোচনা করে বসে সেটা সিদ্ধান্ত নিতে হবে কী করলে কী হবে হ্যাঁ তুমি কী বলছো

আচ্ছা আমি যেটা বলছি তা তাহলে নিজের আগে আলোচনা করে নিয়ে তারপরে হ্যাঁ শিক্ষকদের অন্যান্য শিক্ষকদের অভিভাবকদের ডেকে নিয়ে তারপরে বসতে হবে তার আগে একটা নিজেরা আলোচনা করে নিয়ে ডেট ফিক্সড করতে হবে কবে কী সেটা এবং সবার বাড়ি বাড়ি গিয়ে তো তাদেরকে খবর দিতে হবে তারপরে ব্যাপারটা মিউচ্যুয়ালের মধ্যে আসবে যে আমরা কীভাবে কাজটাতে এগোবো ঠিক আছে রাখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই বসে আলোচনা করে নিয়ে তারপরে অভিভাবক অন্যান্য টিচারদের ডেকে আমরা ডিসিশান নেবো ঠিক আছে তা রাখি